বার কি একবার আমার তো বিয়ে হয়েছে শহরে গ্রামে বাড়ি ছিল তার শহরে বিয়ে হয়েছে একবার আমরাও ঘুরতে গিয়েছিলাম তামিলনাড়ু সেখানে দেখি ওখানে প্রচুর ময়ূর ময়ূরের সমাগম তারপর ওই ওই যে বনে জঙ্গলে সব মানে ময়ূর ঘুরে বেড়ায় এই ময়ূরকে একবার ছবি তুলতে গেছি হম অনেক ময়ূর আছে এবার সে ময়ূর হঠাৎ আমাকে তাড়া করলো হুম তারা করছে এবার ভাব এবারে আমি ভাবলাম হঠাৎ ওদের তো কিছু করিনি কিন্তু তারা করলো কেন তারপর দেখি ময়ূর ভাবছে যে আমার বাচ্চাগুলো মা ময়ূর হ্যাঁ যে ময়ূরীগুলো ভাবছে আমার বাচ্চা কি ওরা ধরে নেবে হুম তাই ভেবেই ওরা তাড়া করছিলো কিন্তু দেখা গেলো যে ময়ূরগুলো মানে যখন ঘরেুব ঝাঁকে ঝাঁকে হ্যাঁ কিন্তু ওরা যখন ময়ূর যখন পেখন তোলে না কি দারুণ লাগে দেখতে এই আর যখন আমরা গ্রামের বাড়িতে যেতাম তখন দেখতাম যেমন ধান এই শীতের সময় ধান কাটার সময় মাঠে কত মানে পাখি আসতো অনেক ধরনের ধান খাওয়ার জন্য প্রচুর পাখি আসত যে তাদের নাম জানি না দেখতে খুব সুন্দর লাগতো

পাখি অনেক পাখি তো নামই জানি না কিন্তু ওই শীতের সময় বেশিরভাগ পাখি ওই মানে জঙ্গল থেকে সব এই লোকালয়ে আসতো তখন শীতের সময় প্রচুর এই বড়ো বড়ো গাছ থাকলে সেই গাছে কত বক কত ধরনের বক আসতো পাখি